গেমিং বা অনলাইন গেমিং যেটা সেটা এখন খুবই ট্রেন্ডি এবং খুবই প্রচলিত এবং সেই গেমের ভবিষ্যৎ ঠিক আছে আপাতত অনেক সা অনেক লোকজন অনেক ছেলেপুলেরা বিশেষ করে এই মাঝ বয়সী নট মাঝ বয়েসী কম বয়সী ছেলেপুলেরা এইটার প্রতি অনেকটাই আকৃষ্ট তো তারা এটাতে এটাকেই পছন্দ করে এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটা ঠিক আছে একটা প্রতিযোগিতামূলক মানসিকতার জন্ম দেয় তবে গেমিংয়ের চেয়েও অনলাইন গেমিংয়ের চেয়েও যদি ফিজিকাল কোনো অ্যাক্টিভিটি থাকে শারীরিক যেখানে পরিশ্রম দরকার হয় সেইগুলো আরো বেশি স আরো বেশি সাহায্য করবে মানসিকভাবে এবং শারীরিকভাবেও ও সতেজ করে তুলতে একটা মানুষকে সুস্থ সবল করে তুলতে সেইটাও আরো বেশি সাহায্য করবে তো অনলাইন গেমিংয়ের জন্যে অনলাইন গেমিং আমাদের নতুন এটা আমাদের বেশি দিনের পুরোনো নয় তার জন্য সেই জন্য আমাদের তার প্রতি আকর্ষণটা অনেক বেশি এবং সেটা হয়তো আরো বেশ কিছু দিন আরো বেশ কিছু বছর চলবে এবং লোকজন তাতে সেটা খেলবে এবং তার প্রতি আকৃষ্ট হবেও তবে তার সঙ্গে যদি অনলাইন গেমিংয়ের পরিমাণটা একটু কমিয়ে যদি কিছু ফিজিকাল খেলা খেলা যায় বা আউটডোর গেমস যেটা বলে সেটাকে সেটা খেলা গেলে সেটা শরীরের জন্যেও ভালো মানসিকতা তৈরি করতেও ভালো চা মনের বিকাশ বা যেটাকে আমরা বলি স্পোর্টসম্যান স্পিরিট সেইটা তৈরি করতেও হেল্প করবে তো দুটো খেলাই থাকবে দুটো খেলাই হয়তো ভবিষ্যতে চলবে অনলাইন গেমিংটা হয়তো একটু বেশিই থাকবে কিন্তু থাকবে এবং অনলাইন গেমিং ভবিষ্যতে ছেলেপুলেদেরকে আরো নতুন নতুন খেলার সন্ধান দেবে নতুন নতুন চ্যালেঞ্জেসের মুখোমুখি করবে সম্মুখীন হবে তারা এবং সেখান থেকে তারা একটা আনন্দ পাবে তো সব মিলিয়ে তার জায়গা আছে তার প্রসারিত হওয়ার জায়গা আছে অনলাইন গেমিংয়ের প্রসারণের জায়গা আছে নতুন ধরনের খেলার উদ্ভাবনার খুব সুযোগ রয়েছে গ্রাফিক্সের উন্নতি করলে আরো আরো বেশি সেটা অ্যাট্রাক্টিভ হবে বা আরো আকর্ষণীয় হবে তো সেই জায়গাগুলো রয়েছে এবং সেটাকে মানুষ হয়তো বা কম বয়সীরা সেটাকে হয়তো এক্ষুনি চা ছাড়তে পারবে না বা তবে তার কিছু অ্যাডভার্স এফেক্টও রয়েছে খারাপ দিকও রয়েছে চোখের ক্ষতি হয় বা অনেক সময় এই স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথাটাও একটা ঠিক মতো কাজকর্ম করে না যদি আমরা অনেকক্ষণ ধরে এই অনলাইন গেমিংগুলো খেলতে থাকি সেইটা একটা আমাদেরকে শরীরে তার একটা খারাপ দিকও রয়েছে এবং স্পোর্টসম্যানশিপ স্পিরিট যেটা সেটাও ততোটা বেশি এখানে এটাতে তৈরি হয় না সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো সেইভাবেই আমাদেরকে এটা নিতে হবে